হ্যালো উবের আমি শেখ রাশিদুল বলছি আমি একটু আগেই ডাব্লু বি বারো তিন যে চার সাত আট নয় ক্যাবটিতে চড়েছিলাম এবং একে পেমেন্টও করেছিলাম কিন্তু কিন্তু নামার সময়ে আমি একটি ব্যাগ ওতে ভুলে ছেড়ে আসি এটি বর্তমানে ড্রাইভারকে কল করছি উনি তলছে উনিই তুলছে না প্লিজ ওনাকে একটু কল করে আমাকে ব্যাগটা ফেরত দেবার বন্দোবস্ত করেন